স্ট্যাম্প কয়েন বা শিলা সংগ্রহের শখ বছরের পর বছর ধরে গড়ে উঠেচে এবং তা জনপ্রিয় হয়েছে অনেক কারণেই এখানে কয়েকটি কারণ আমি বলতে পারি যেমন স্ট্যাম্প সংগ্রহেও স্ট্যাম্পগুলি বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি এবং ভূগোল সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় স্ট্যাম্পগুলি প্রায়শই সুন্দরভাবে ডিজাইন করা হয় এবং যা একটি শিল্পের আকর্ষণীয় রূপ হতে পারে কিছু স্ট্যাম্পের মূল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় যা তাদের আকর্ষণীয় বিনিয়োগ করে তোলে কয়েন সংগ্রহের মধ্যে কয়েনগুলি বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় কয়েনগুলি প্রায়শই সুন্দরভাবে ডিজাইন করা হয় একটি শিল্পের একটি আকর্ষণীয় রূপ হতে পারে কিছু কয়েন অত্যন্ত বিরল এবং মূল্যবানও হয় শিলা সংগ্রহ শিলাগুলি প্রোস কিতির একটি আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় অংশ শিলাগুলি পৃথিবীর ইতিহাস এবং ভূতত্ত্ব সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় শিলাগুলি সুন্দর এবং আকর্ষণীয় হতে পারে এই শখগুলি বছরের পর বছর জনপ্রিয় হয়ে ওঠার যে কারণগুলি রয়েছে সেগুলি হলো সহজলভ্যতা স্ট্যাম্প কয়েন এবং শিলা সহজেই পাওয়া যায় যা তাদের সংগ্রহ করা সহজ করে তোলে এই শখগুলি যে কোনো বাজেটের জন্য উপযুক্ত এই শখগুলি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় এছাড়া এই শখগুলি অন্যান্য সংগ্রাহকদের দেখা করার এবং সংযোগ করার একটি দুর্দান্ত উপায় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই শখগুলি আরও জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমের সংগ্রহকরা সহজেই তথ্য শেয়ার করতে কেনাকাটা করতে এবং একে অপরের সাথে সংযোগ করতে এবং তাদের সংগ্রহ অদল বদল করতে পারে এই শকগুলি ভবিষ্যতে আরও জনপ্রিয় থাকবে বলে আশা করা যাচ্ছে কারণ এগুলির মাধ্যমে একজন শিক্ষামূলক ইতিহাস এবং অনেক কিছু এর মাধ্যমে ধরে রাখতে পারে যা অনেক আকর্ষণীয় এবং সকলের জন্য উপলব্ধ